হ্যালো হ্যাঁ বাপনদা বলছো ও তো বলছি গাজন তো চলে আসলো শিব মন্দিরে তো তো এবারে কি ভাবছো গাজনে কি হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভোগটা তো অনেকজন থাকে তো চান করতে যাওয়ার সময় একটা ঢাকে ভালো লাগে না একটা এগিয়ে থাকবে একটা পিছনে থাকবে হ্যাঁ আমি তো সব বছরই হচ্ছি হ্যাঁ আমি গত দু বছর হয়েছি তো এবছরও বলছি হবো মাকে বলছি যে মা আমি হবো হ্যাঁ হ্যাঁ আর ঠিক আছে সারা বছর তো খাওয়া দাওয়া নিয়ে আছি ওই কটা দিন তো খুব মজা করেই কাটে কিন্তু হ্যাঁ সে তো আমিও আচ্ছা তাহলে বাজনাটা আর কি বাজনাটা কোন দিন হচ্ছে হ্যাঁ মালা মালা চন্দনের দিন ওই দিনটা তো বাজনাটা বাজতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ

আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা তাহলে তুমি মন্দিরকে আসছো তো আজকে সন্ধেতে আমিও তাহলে আসবো

হ্যাঁ সন্ধে সাতটা নাগাদ আজকে সবাই যাবে বলছে তো আমিও বলি আমিও গিয়ে দেখি কি হবে আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখছি সামনা সামনি দেখা হলে কথা হবে আচ্ছা ঠিক আছে